আমরা গাছ লাগানোর বৃদ্ধির জন্য যে কোনো আপনার মাটি ইউস করি যেটি হলো বেলে মাটি সেটি খুবই শক্ত সমর্থ তাতে গাছের আকর খুব ভালো থাকে এবং উর্বর হয় এবং আমরা গোবর সার ইউস করে থাকি এবং প্রতিনিয়ত মাটির নরম করে গোবর সার দিতে হয় আর টাইম টাইম আপনার জল দিলে আপনার সেটা উর্বরতা হয়